আমাদের এই জেলার উত্তর চব্বিশ পরগনা জেলার মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো বিয়ে দিয়ে দেওয়ার ফলে কিছু দিনের মধ্যেই কিন্তু তারা গর্ভাবস্থা হয়ে যেতেন এবং সবাই অপরাধবোধে ভুগতেন এন এছাড়াও অনেক মেয়ে আছে যারা বাচ্চা প্রসব করার সময়ে কিন্তু মারা যেতেন হয়তো ঠিক মতো প্রসবও করতে পারতেন না কিন্তু এখন বিভিন্ন রকম সুযোগ সুবিধা এসেছে সেখানকার মহিলাদের শিক্ষার জন্য বিভিন্ন রকম শিক্ষা কেন্দ্র বা স্কুল গড়ে উঠেছে এছাড়াও কর্মসংস্থান ও মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে আমরা বিভিন্ন রকম অনলাইন অফলাইনের মাধ্যমে কাজে যুক্ত হচ্ছি অঞ্চলে বিডিও অফিসে পৌরসভায় বিভিন্ন রকম কাজের সুযোগ সুবিধা পাচ্ছি আশাকর্মী বিভিন্ন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি যার ফলে এখন কিন্তু আর সেই সমস্যাগুলো হয় না এখন অন লিঙ্গ সমতাও আ আগের মতন আর দেখা দেয় না আগে বেশিরভাগ আগ বাচ্চারা জন্ম নিত বিভিন্ন রকম অসুবিধার মধ্যে রে বড় হতো কিন্তু এখন এই সব সমস্যা থেকে অনেকটাই সমাধান করা গিয়েছে এবং শিক্ষা এবং কর্মসংস্থান দুটোই এগিয়ে এসেছে এ মহিলাদের জন্য মহিলারা আগে বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতো এখন কিন্তু তাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় না অতটা এখন তারা সাইকেল বা মোটরসাইকেলে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে বিভিন্ন কর্মসংস্থানে কাজ করতে পারে বিভিন্ন ফ্লিপকার্টের মতন কোম্পানি তারা বিভিন্ন জায়গায় এসে গিয়েছে এছাড়াও খাবারের সুইগি জোমাটো ও বিভিন্ন রকম খাবারের সুযোগ সুবিধা মেয়েরা এখন রাস্তার ধারেও বিভিন্ন ছোটো বড় ও হোটেল বা দোকান করছে এছাড়াও শিক্ষার দিক থেকেও তারা এগিয়ে রয়েছে এখন তারা পড়াশুনাকে প্রাধান্য দিচ্ছে যার ফলে এখন আর অনেকটাই আগের মতন সমস্যার সম্মুখীন হতে হয় না